আমার একটি পাখি দেখার প্রিয় জায়গা আছে এব এটি আমার কাছে সত্যি খুবই প্রিয় জায়গা কেন কেননা ওই জায়গাটিতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোরের আলো দেখি এবং তার সাথে যত যেখানের পাখি আছে তাদের কলরব শুনতে পাই এবং দেখতে পাই তারা এক গাছ থেকে অন্য গাছে উড়ে যাচ্ছে আবার আরেক গাছ থেকে আরেক গাছে বাসা বাঁধছে কখনও পাখিরা মাটিতে তারা আঙ্গিনায় ধান খুঁটে খুঁটে খাচ্ছে এই সমস্ত কিছু দেখি আমার বাড়ির বারান্দার ব্যালকনি থেকে ওই ব্যালকনিটা থেকে আমি পাখিদেরকে দেখতে পাই যখনই কাজের ফাঁক হয় বা অবসর সময়ে আমি ওই ব্যালকনিতে এসে বসি আর পাখিদের কলরব শুনি তার সাথে সাথে আমি কে কোন ধরনের পাখি সেটাও দেখি কার গায়ের রঙ কীরখম কার ঠোঁট কীরখম কার চোখটা কীরখম কে সাইজে কতটা বড়ো কে ছোটো এরকম সমস্ত কিছুটাই দেখি আর পাখির রঙ তার চোখ তার ঠোঁট আর তার কলবর কিচির মিচির আওয়াজ এটা শুনে মন শান্ত হয়ে যায় পাখিদের এই নরম মনের এই ডাক শুনে মন আনন্দে ভরে ওঠে